পশ্চিমবঙ্গের জনপ্রিয় খাবার হচ্ছে সাধারণত বাঙালির পশ্চিমবঙ্গ মানেই হচ্ছে বাঙালিদের বসবাস বাঙালিদের প্রধান খাবার হচ্ছে মাছ ভাত ডাল সবজি ঠিক আছে এই খাবারগুলো কিন্তু খুবই জনপ্রিয় পশ্চিমবঙ্গের তাই বাইরের থেকে যারা পর্যটকরা আসে বাঙালিদের খাবার অর্থাৎ মাছের ঝোল বাঙালা কীভাবে রান্নাটা করে সেইটা কিন্তু সবাই অনেক লোকেই খাওয়ার ইচ্ছা প্রকাশ করে ঠিক আছে এই খাবারগুলো এই খুবই উন্নত এবং রাস্তার ধারের খাবার এই খাবারটা কিন্তু কোনো সময়ের জন্য খাওয়া উচিত নয় সব সমময় খাবারটা খাওয়া উচিত বড়ো হোটেল বা যে হোটেল কী বলবো বসার মতো জায়গা আছে রাস্তার ধারে ফুটপাথ বা এমনি কোনো জায়গা যেখানে কী হয় এমনি খাবার ঠিক ঠাক পরিবেশন মানে থালাটাও হয়তো ভালো করে ধোয় না সেসব জায়গায় খাওয়া কিন্তু উচিত নয় তাই সবাইকার উচিত পশ্চিমবঙ্গে আসুন পশ্চিমবঙ্গে এসে একটু ভালো জায়গায় খাবারটা খাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে